হ্যালো ম্যাডাম বলছেন বলছি আমাদের কথা তো নাচের জন্য খুব ঝোঁক ধরছে বায়না করছে তাহলে ও কি নাচ কীরকম কী করছে বলুন দেখিনি ভালো করছে আমি ভাবছিলাম বলছে মা সবাই অনুষ্ঠানে নাচ করছে আর আমাকেও তুমি কিছু অনুষ্ঠানে নিয়ে চলো না নাচ করানোর জন্য আমি বলি তাহলে ঠিক আছে ম্যাডামের সঙ্গে আগে আলোচনা করি তোর নাচের ম্যাডাম যদি বলে যে হ্যাঁ নিয়ে যাওয়া চলবে তাহলেই নিয়ে যাব না হলে শুধু শুধু নিয়ে যাব না তাই জিজ্ঞাসা করছিলাম আর কি আপনাকে যে ওকে নিয়ে যাওয়া চলবে কি আচ্ছা প্র্যাকটিসটা একটু কম হচ্ছে না প্র্যাকটিসটা আচ্ছা ওকে আমি বলব একটু ভালোভাবে প্র্যাকটিস করতে আর ও চাইছে একটু বাংলা গানের উপরেই নাচ করতে না ওকে কি বাংলা গানের উপরেই নাচ দেবো আচ্ছা আর ওর যে অনুষ্ঠানে যে গানটা গাইবে সেই গানটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাব গানটার জন্য কি আলাদা কি কোনো পোশাক টোশাক যদি লেগে লাগে তাহলে আমাকে একটু বলবেন আচ্ছা যদি আর পোশাক ছাড়াও যদি আরও অন্য কিছু মানে কোনো কিছু যদি কম থাকে আর ওই গানটা আমি একটা পছন্দ করেছি সেই গানটাও আসলে ঠিক মানে ঠিক করতে পারছি না যে কোন গানটা দিলে ওকে ওর উপর স্যুট করবে বা ও ভালোভাবে নাচটা করতে পারবে আপনি তাহলে ওইটাও একটু দেখে দেবেন যে কোন গানটাতে ও নাচ করবে আপনার এর পরের বলুন বলছি আপনার পর আপনার পরের ক্লাসে যে ক্লাসটা আছে এর পরের ক্লাসে সেই পরের ক্লাসটা কবে আছে হুম পরের ক্লাসটা যদি শনিবার থাকে আমরা তাহলে শনিবার দিন বিকেলে বিকেলের ক্লাসটা হবে আপনার আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওই শনিবার দিন বিকেলের ক্লাসটাতে নিয়ে যাব আর কালী পুজোর যে সমস্ত গানগুলো আমি কতকগুলো গান নিজে ঘরে পছন্দ করেছি সেই গানগুলোও আপনাকে শোনাব তার মধ্যে থেকে আপনার যেটা মনে হবে যে এটা ওর ও পারছে বা করতে পারছে দেখছেন সেটা আমাকে বলবেন আর আর কি ওর কি ওর পায়ের ঘুঙুরগুলোও নষ্ট হয়ে গেছে ওর কি ঘুঙুর লাগবে আর নতুন করে আচ্ছা ঠিক আছে তাহলে আমি ভেবে ভাবছিলাম যে আগেরগুলোতেই যদি হয়ে যায় কিন্তু ঘুঙুরের আওয়াজটা সেরকম একটা আসছে না আচ্ছা ঠিক আছে যদি তাহলে আপনার কাছে থেকে থাকে আমি আর কিনব না তাহলে আপনি দিয়ে দেবেন ঠিক আছে ম্যাডাম তাহলে রাখছি হ্যাঁ